আমি বিভিন্ন পরিযায়ী পাখি দেখেছি যারা শীতকালে এখানে আসে আবার গরম পড়লে চলে যায় আবার কিছু কিছু পাখি আছে যারা গরম কালে আসে আবার শীত পড়লেই তার চলে যায় আমাদের এখানের এখানকার যে পাখিরা তারা সারা শীত হোক বর্ষ হোক গ্রীষ্ম হোক তারা এখানেই থাকে এখানেই বাচ্চা দেয় এখানেই ডিম পাড়ে